হ্যালো প্রকাশ এজেন্সি আমি আপনার একজন নিয়মিত যাত্রী আমি আপনার না মানে ট্র্যান্সপোর্টেশনেই প্রায় প্রতিদিন আসানসোল থেকে দুর্গাপুর যাতায়াত করে থাকি কিন্তু বর্তমানে আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে দিঘাতে বেড়াতে যেতে চাই তো সেইক্ষেত্রে আপনার মানে পরিবহন যে খরচ সেটা কত হবে এবং পরিবহন খরচ ছাড়াও এতে যে ছাড় পাওয়া যায় সেটা কত শতকরা কত ছাড় পাওয়া যাবে এটা বললে একটু আমার পক্ষে সুবিধাই হত আপনি যতটা সম্ভব শীঘ্র সম্ভব আপনি আমাকে এই ছাড়ের ব্যাপারটা বা বিষয়টা একটু ক্লিয়ার করুন